স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় রয়েছে যেখানে বাচ্চাদের যত্ন সহকারে মানুষ করা হয় এবং বৃদ্ধদেরও বৃদ্ধাশ্রমে রেখে তাদের কিন্তু সেবা শুশ্রূষা করা হয় কিছু কিছু সংস্থা রয়েছে যেখানে টাকা নিয়ে বাচ্চাদের দেখাশোনা করা হয় যাদের বাড়িতে কেউ থাকে না বা বাবা মায়েরা সব সময় ব্যস্ত থাকেন ছোট ছোট শিশুদের সেখানে রেখে যায় তাদের পড়াশোনা খাওয়া থাকা সব রকমেরই ব্যবস্থা কিন্তু ওইখানে রয়েছে এবং কিছু কিছু বৃদ্ধা রয়েছেন যাদের ছেলেরা বাইরে কাজ করেন বা চলে গিয়েছেন কেউ নেই তখন তাদের কিন্তু সেই সব বৃদ্ধাদের বৃদ্ধাশ্রমে রেখে সেখানে দেখাশোনা পর্যালোচনা করার জন্য টাকা দিয়ে তাদেরকে রাখা হয় কিন্তু কিছু কিছু বিবেকানন্দ যেমন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এখান থেকে কিছু ত্রাণ পাঠানো হয় বা যে বিবেকানন্দ মিশনটি রয়েছে এখানে অনাথ বাচ্চাদের এবং যেসব বৃদ্ধারা ফাঁকে ঘোরেন বা যাদের পরিবার নেই তাদেরকে কিন্তু রাখার ব্যবস্থা করা হয় এবং বিনা পয়সায় তাদের খাওয়া দাওয়া থাকার খরচা কিন্তু ওনারা নিজেদের হাতে বহন করেন